আমার জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আমার বাবা মা যাদের স্নেহ মায়া মমতা দিয়ে আমি কী হয়েছি না বড়ো হয়েছি তারা সুখে দুখে আমাকে কী করেছে মানুষ করেছে এবং তাদের সেই যে জীবনের যে অক্লান্ত পরিশ্রম হয়তো আমি কোনো দিনই হয়তো পূর্ণ করতে পারবো সম মানে মিটিয়ে দিতে পারবো না তার কারণ বাবা মায়ের ঋণ কখনোই কিন্তু একটা শিশু কখনোই সে বা তার ছেলে কখনোই কিন্তু পূর্ণ করতে কিন্তু পারে না সেই জন্য যে বাবা মা অ্যাকচুয়েলি যতই পৃথিবীর বুকে যতোই দামি জিনিস থাকুক না কেন সেই বাবা মাই হচ্ছে কী না তাদের কাছে কী না সব সময় অমূল্য সম্পদ যে সম্পদের কোনো দিন কেদে এর বিভাগ হয় না ভাগ বলে কিছু থাকে না অ্যাঁ সেই বাবা মা কী না সন্তানের সুখে দুখে কিন্তু কী করে না সব সময় তারা কী করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা সাব বাবা মা যতটাই তারা বুঝতে পারে একটা ছেলেকে তার কী করে না আপন বলে তারা তা কী করে তাকে তা তাস সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং কী ক বিভিন্ন সুখে দুখে তাকে কী করে না সাহায্য করে থাকে এবং আবার অনেক সময় বাবা মাই তাকে তাকে কোনো উপদেশ দিয়ে থাকে খারাপ জিনিসের প্রতি উপদেশ আবার ভালো জিনিসের প্রতি উপদেশ দিয়ে থাকে সেই জন্য বাবা মাই হলো সব থেকে বড়ো সম্পদ একটা শিশুর বেড়ে উঠার ক্ষেত্রে সুতরাং আমার জীবনের ক্ষেত্রেও আমার বাবা মাই হলো সব থেকে বড়ো সম্পদ তাদের ঋণ কোনো দিনই আমি কিন্তু মেটাতে পারবো না আমার বাবা মাই আমাদের জীবনে সব থেকে বড়ো জিনিস সম্পদ